পুরুলিয়া জেলার প্রধান ফসল হল চাল এবং স্থানীয় অর্থনীতি ও রান্নায় চাল আঁখ ধান তুলো ব্যবহার করা হয় আঁখ ফসলগুলির সবচেয়ে বেশি চাহিদা আঁখ আমরা প্রথমত মাটিতে দিয়ে তাকে পরিষেবা করে তাকে বড়ো করি তারপর তাকে কেটে দিয়ে তাকে মেশিন যন্ত্র সাহায্যে আমরা সরবত বানায় তারপর বাজারে বিক্রি করে অর্থ অর্থনৈতিক টাকা কামাই আঁখ গ্রীষ্মকালে অনুকূল এছাড়া শুকনো মরিচ গ্রীষ্মকালে অনুকূল